হ্যাঁ আমি একবার সম্প্রদায়ের বাইরে ভ্রমণ করার সময় আমি দেখেছিলাম যে ওইখানে বৈষম্য আর কুসংস্কার যেন আচ্ছন্ন হয়ে ঘিরে গেছে জাতিভেদ বৈষম্যটা প্রচুর যেতেই জিজ্ঞাসা কচ্ছে আপনারা কোন জাতি আপনারা কি আদিবাসী না মুসলিম না হিন্দু না ব্রাহ্মণ সব কিছুই না ক্ষৈত্র এই সব জিজ্ঞাসা করছে জানি না এই জাতি বৈষম্যটা কেন এখনও ওখানকার আছে এটা হয়তো ওখানকার চল আমি তখন ওদেরকে বললাম দেখুন আমরা সকলেই কিন্তু মানুষ আমাদের একই রক্ত শরীরে বইছে আপনার রক্তটা কাটলেও কিন্তু লাল আমারও কাটা হলে সেই একই রক্ত তাই আমাদের সবচেয়ে আগে বৈষম্য হচ্ছে আমা বৈষম্য না করে আমরা এক জাতি হচ্ছে মানুষ জাতি মনুষ্য জাতি আর ওখানে প্রচুর কুসংস্কার রয়েচে এই কুসংস্কার এমন হয়েচে যে সেটা সম্মুখীন হয়েছি কী খারাপই লাগছে কারণ কুসংস্কারে পুরো আচ্ছন্ন কুসংস্কার বলতে ঠেকা ঠেকি কুসংস্কার এই এটা ঠেকে গেল এই এখানে জুতোটা ঠেকে গেল এই এখানে তোমরা কোন জাতি মন্দিরে উঠে গেলে এগুলো কিন্তু খুব খারাপ লাগছিলো একটা বাইরে ভ্রমণের জায়গায় যদি এত কুসংস্কার আচ্ছন্ন থাকে তাহলে মানুষ শান্তিভাবে সেখানে ভ্রমণ করতে পারবে না কারণ ভ্রমণ করতে গেলে মানুষের মনটাকে আগে স্থির রাখতে হয় ভালোভাবে থাকতে হয় তবেই তো ভ্রমণ করবে শুধু এই ছুঁয়ো ছুঁয়ি ছুঁয়ো ছুঁয়ি এই এটা ঠেকে যাচ্ছে এই সেটা ঠেকে যাচ্ছে এই এখানে জল ফেলছ এই সেখানে ফেলছ এখানে করতে নেই সেখানে করতে নেই এত বাঁধা নিয়ে কিন্তু ভ্রমণ করা যায় না এই সম্মুখীনটা আমি খুব ভা বেশি হয়েছিলাম এত কুসংস্কার যে বলে আমি বোঝাতে পারবো না সেই সব মানুষকে আমি কত যুক্তি সহকারে বুযাচ্ছিলাম কিন্তু তারা এতটাই কুসংস্কারে আচ্ছন্ন যে তারা আমার কোনো কথাই শুনছিলো না কোনো কথাই গ্রাহ্য করছে না তাদের কথাটাই বড়ো তাদের জাতি বৈষম্যটাও বড়ো তাদের কুসংস্কারটাও বড়ো এমনকি তারা এতটাই কুসংস্কারে আচ্ছন্ন যে দূর থেকে পর্যন্ত বলছে যে ওখানে খাবার রেখে দিচ্ছি তোমরা খেয়ে নাও এরকমও যদি থাকে সেই জায়গাতে আমার মনে হয় না যাওয়াই ভালো মানুষ যদি কুসংস্কারে এত আচ্ছন্ন তাহলে সেখানে কি যাবে কী করে